অতিরিক্ত মাত্রায় গরমের জন্যে আমি এয়ার কন্ডিশনরটা যখন ব্যবহার করছি অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরম হওয়ার ফলে আমার কারেন্টের বিল অনেক পরিমাণে আসছে যার ফলে আমার অনেক ক্ষয় ক্ষতি হচ্ছে অর্থনৈতিক অবস্থার দিক থেকে